ফ্ল্যাস আমরা অন্ধকারে ব্যবহার করবো ঝাপসা ছবি এড়াতে ক্যামেরাকে স্থির রাখবো ক্যামেরা জুম ফানকশান আমরা দূরের কোনো বস্তুকে কাছে এনে সেটিকে সাম ভালোভাবে দেখতে আমরা ওই জুম ফানকশান ব্যবহার করবো আমি ছবিটাকে উজ্জ্বল ও সামঞ্জস্য করতে মোবাইলটাকে স্থিরভাবে রেখে যে ছবিটাকেই আমি তুলতে চাইছি সেই ছবিটারও সামনে মানে কিছুটা অ্যাডজাস্ট দূরত্ব বজায় রেখে সেই ছবিটাকে আমি ভালোভাবে মোবা ক্যামেরা স্থির রেখে ছবিটাকে তুলবো